আমি শীত ঋতুতে ভ্রমণ করতে বেশি পছন্দ করি আমার সবথেকে প্রিয় ভ্রমণের জায়গা হল পাহাড় এবং শীতকালেতে পাহাড়গুলো খুব অপরূপভাবে সেজে ওঠে এবং আরো আকর্ষণীয় দেখতে লাগে শীতকালে ভ্রমণের আরো অনেক সুবিধা রয়েছে যেমন শীতকালেতে প্রাকৃতিক বিপর্যয় হওয়ার সম্ভাবনাও থাকে খুবই কম শীতকালেতে এক জায়গা থেকে অন্য জায়গা ভ্রমণ করতে গেলে যে সমস্ত সাম প্রবলেম বা অসুবিধার সম্মুখীন আমাদেরকে হতে হয় সেগুলোও খুব কম থাকে গরম কম লাগে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং শীতকালেতে অনেক ভালো ভালো খাবার দাবারও পাওয়া যায় এই জন্য আমি ভ্রমণের জন্য শীত ঋতুটাকেই বেশিই পছন্দ করি